হ্যালো হ্যাঁ যে ডিসেম্বর ওখানে ভ্যাকেন্সিটা ছিল ওটা যাওয়া হবে তো হ্যাঁ আমাদের ছুটিতে ঘুরতে যাবো ভ্যাকেন্সিতে ওটা টিকিটটা বুক হয়েছে তো নামটা বলছি নাম নামটা বলছি দেখুন শ্যাম শ্যামসুন্দর দেখুন ঠিক আছে দেখুন

পদবীটা গোস্বামী শ্যামসুন্দর গোস্বামী ওটা হাওড়া স্টেশন হয়ে আপনি বললেন যে হাওড়া স্টেশন হয়ে শান্তিনিকেতন কথা ছিল আর কি একটা জায়গায় বললেন

হ্যাঁ আমাদের পাঁচজন যাবে পরিবারের সদস্য আর

হ্যাঁ হ্যাঁ আর ট্রেন ট্রেনটা কটায় ছাড়বে সন্ধ্যাবেলা হ্যাঁ আর ওটা টিকিটটা বুকিং হয়ে গেছে এটা কনফার্ম নাকি এটা যেমন আছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ দয়াতে ছাড় পড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্সেই বুক করেছিলাম আমি অ্যাডভান্স বুক করেছি আমি সবার প্রথমে আমি বুক করেছিলাম টিকিটটা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ স্যার আর এই টিকিটটা কিন্তু কনফার্ম সন্ধ্যাবেলায় আটটার সময় হ্যাঁ ধন্যবাদ স্যার এটা হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে রাখুন স্যার আরেকটা জিনিস ওইটা থাকার জায়গাটা তো আপনার কথা ছিল থাকার জায়গা তাহলে আপনারাই দেবেন হুম হ্যাঁ আর দু হাজার টাকা যেটা আমি বেনিফিট পাচ্ছি তাহলে আপনি দেবেন বললেন ওটা কী ভ্রমণ শেষে না ভ্রমণের প্রথমেই টিকিট পাওয়ার সময় দিয়ে দেব দিয়ে দেবেন বাহ্ স্যার ধন্যবাদ থ্যাংক ইউ আর স্যার আর আর যে আর যেটা বলছি যেটা আমার বাচ্চাগুলো বাচ্চাগুলোদের জন্য কী আলাদা সীট পাওয়া যাচ্ছে তো নাকি চাইল্ডদের জন্য না এগুলো আর এদিকে একটু তাড়াতাড়ি পাঠাবেন আমি তো অফিসে কাজ করি বুঝতেই পারছেন সরকারি অফিস তো ওটা তাড়াতাড়ি পাঠাবেন আপনার এজেন্ট কে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর ভ্রমণ হ্যাঁ ব্যস ঠিক আছে